ভারতীয় চলচ্চিত্র এবং সঙ্গীত খুবই সুন্দর বলে আমি মনে করে থাকি আমি বিশেষত বিভিন্ন ধরনের বাংলা হিন্দি অথবা সাউথের সিনেমা দেখতে ভালোবেসে থাকি এই সমস্ত সিনেমাগুলি থেকে সাধারণ জীবনযাত্রা সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি আমার প্রিয় অভিনেতা হচ্ছেন বিজয় থালাপাতি এর প্রত্যেকটি সিনেমা দেখতে আমার খুবই ভালো লাগে প্রত্যেকটি সিনেমা আমাকে আকৃষ্ট করে তার প্রতি তার সিনেমাগুলি প্রত্যেকটি অন্য অন্য টাইপের হয়ে থাকে যেগুলি আমাদের জীবনে অনেক ধরনের শিক্ষার মূলক হয়ে থাকে এবং এই সমস্ত সিনেমার গানগুলি শুনতে খুবই ভালো লাগে তাছাড়া আগেকার দিনে যে সমস্ত নাইনটিসের গানগুলি ছিল সেই যুগে সিনেমার গানগুলি শুনতে আমার সবথেকে ভালো লেগে থাকে এই গানগুলি শুনতে ভালো লাগে কারণ এই গানগুলি শুধু আমার একার না সবারই শুনতে ভালো লাগে এই গানগুলি যে কোনও জায়গাতেই চালানো যায় তাছাড়া এই গানের মধ্যে একটা আলাদা ধরনের মধুর সুর থাকে আমার কাছে প্রিয় গায়ক বলে আমি মনে করি উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের জুটিকে এই দুই জুটিকে আমার সেরা বলে মনে হয় তাছাড়া প্রিয় গায়ক আমার কাছে হচ্ছেন অরিজিৎ সিং অরিজিৎ সিং আমার কাছে প্রিয় গায়ক এই কারণেই কারণ অরিজিৎ সিং গানের দিক থেকে যেমন সেরা একজন আদর্শ মানুষ হিসাবেও সেরা তাঁর এত বড়ো হওয়ার সত্ত্বেও তিনি এত বড়ো একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও তাঁর মধ্যে কোনও রকম অহংকার বা কোনও রকম আত্ম অহংকার বলে কোনও জিনিসটাই নেই তিনি একজন মাটির মানুষ তিনি প্রকৃতপক্ষে একজন আদর্শ গায়ক এবং আদর্শ মানুষ বলে আমি মনে করে থাকি তাই তিনি আমার কাছে সেরা গায়ক বলে আমার কাছে বিবেচিত